আমি রান্নার জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ইউজ করি গ্যাস ওভেন আছে মিক্সার গ্রাইন্ডার আছে রুটি মেকার আছে এগুলো আমার ব্যবহার হয় রান্নাঘরে যেমন আগেকার দিনে লোকেরা কাঠে রান্না করত কয়লায় রান্না করত তাতে কি সময়টা একটু বেশি লাগত এখন কি গ্যাসে রান্না করলে যেমন কি আগে মানুষরা কাঠের উনানে যখন রান্না করতে বসত তখন সব কিছু গুছিয়ে নিয়ে বসতে হতো কারণ তাদেরকে নাহলে দশবার উঠে যেতে সেই জায়গাটার সময়টা অসুবিধা হতো কারণ ওই কাঠ জ্বাল দিয়ে আবার উঠে গিয়ে একটা জিনিস নিয়ে ওরকম করাটাতে টাইমটাও অনেকটা ওই জন্য ওরা কী করত সব কিছু গুছিয়ে নিয়ে বসত এখন আমরা যেহেতু গ্যাসে রান্না করি সেই হিসাবে আমাদের ক্ষেত্রে কী আমরা না কিছু গুছিয়ে রান্না করলেও হয়ে যায় কারণ গ্যাসটা ধরালাম কড়াইটা বসিয়ে এটা কাটলাম কেটে ওটা রান্না করে নিলাম আমাদের কাছে এখন সব কিছু মানে গুছিয়ে যে নিয়ে করতে হবে এরকম কোনো না আগেকার দিনে যেটা কষ্ট করতে হয়েছে এখন গ্যাসে ওভেনে রান্না করতে গেলে অনেকই সুবিধা আছে এমনকি তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় টাইমটাও অনেকটা সেভ হয় যেমন মিক্সিতে মশলা বাটার কথাটা যেমন আগে শিলনোড়ায় মশলা পেষাই হতো যেমন আলাদাভাবে লঙ্কা বাটতে গেলে হাত জ্বালা করত বা লঙ্কা বাটত তারপর হলুদ বাটো তারপর গিয়ে আদা রসুন বেটে রান্না কর মানে ওটা একটা সময় যেত মানুষের কাছে এখন মিক্সি হয়ে গেল আদা পেস্ট করে নিলাম রসুন বেটে নিলাম এতে কী হল সুবিধাই হল অনেকে তো আবার আদা রসুন বেটে মিক্সি মানে মিক্সিতে বেটে এককালীনই রেখে দেয় ফ্রিজে রেখে দিল একটু একটু করে নিয়ে রান্না করল আগেকার দিনে তো আর সেইগুলো হতো না আগে আগে মানে টাটকা জিনিস যেমন মশলা বাটো বেটে তারপর রান্না কর এখন মশলা বাটা থাকলেও মানুষের রান্না হয়ে যায় ওতে অনেকটাই সেভ হয়